হ্যাঁ হ্যালো হ্যাঁ বল অভি আচ্ছা বল আচ্ছা কি রকম সাহায্য লাগবে বল

হুম আচ্ছা তাহলে আমি বলছিলাম তুই মানে রেস্তোরাঁ যে করবি সেটা কি মানে তুই ভেবে নিয়েছিস সিদ্ধান্ত নিয়েছিস নাকি যে করবো বলে হুম আচ্ছা তাহলে আমি বলছিলাম কত কি খরচ হবে কিছু করেছিস হিসাব আচ্ছা ঠিক আছে শোন আমি তাহলে বলছিলাম বাবা হিসাবে তোর এটুকু বলতেই পারি যে যেকোন ব্যবসা কিন্তু মানে পার্টনারশিপে না করাই ভালো তুই একা বিজনেসটা কর আমি তোকে টাকা দেবো ঠিক আছে যত টাকা প্রয়োজন তুই আমকে বলবি দেবো ঠিক আছে আর না না একা করাই ভালো কারণ দেখ তোর ভবিষ্যৎ নিয়ে আমাকে অবশ্যই ভাবতে হবে সেটা আমি আগের থেকেই ভেবে রেখেছি কিন্তু এতদিন পড়াশুনা করছিলি ভালো জিনিস এখন তুই বলতে চাস যে বিজনেস করবি কর কিন্তু একা কর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি সব ব্যবস্থা কর টাকা আমি দেবো আমার তো বুঝতে পারছিস শরীরের অবস্থা খুব একটা ভালো নেই বয়স তো হয়েছে আচ্ছা ঠিক আছে আমার একটা বন্ধু এই রান্নার লাইনে কাজ করতো ঠিক আছে অনেক দিন হল যোগাযোগ নেই আমি যোগাযোগ করবো ঠিক আছে ঠিক আমি আমার এখনও পর্যন্ত যা সঞ্চয় তাতে বিশ পঁচিশ লাখ টাকা আছে আমার তাতে তো হবে নাকি তোর আচ্ছা ঠিক আছে তখন আমা আমার আর একটা যে জমি আছে সেখানটা সেই জমিটা বিক্রি করে দেবো কোন ব্যাপার নেই তুই আমার ভবিষ্যৎ তোকে নিয়ে তো আগে চিন্তা করতে হবে ঠিক কিনা না না অবশ্যই দাঁড়াতে হবে আর বলছিলাম তুই বাড়ি কখন আসবি না লোন নেওয়ার প্রয়োজন নেই আমি তোর ব্যবস্থা করে নেবো ঠিক আছে তুই বাড়ি আয় সন্ধ্যেবেলা তখন কথা হবে হুম ঠিক আছে হুম হুম